আমাদের এখানে পূজার যদি হয় বলতে কালী পুজো দুর্গা পুজো সরস্বতী পুজো লক্ষ্মী পুজো এবং শি শিব পুজো এগুলো হয় এবং সেগুলো আমাদের ক্লাব থেকে সব সা টাকা কালেকশান করার পর সেই পুজো অর্চনা করা হয় এবং সেই পুজো অর্চনা